হ্যাঁ আমি ক্রিকেট খেলার ম্যাচ দেখতে ভালোবাসি আমি টিভিতে খেলা দেখি এছাড়া মাঝে মাঝে ইউটিউবে দেখি তবে ইউটিউবে আমি চালাতে জানি না বাড়িতে লোডশেডিং হয়ে গেলে টিভিতে দেখতে পারি না তখন ভাইকে বলি ইউটিউব চালিয়ে দিতে খেলা দেখার জন্য আমি বন্ধুদের সাথেও খেলা দেখি এবং আমার পরিবার পরিজনের সাথে বসে খেলা দেখি